আমি কিছুদিন আগে বাজার থেকে একটি চুড়িদার কিনে নিয়ে আসছি সেই চুড়িদারটি আমি ব্যবহার করে দেখলাম কিছুদিন পরার পরে চুড়িদারটির গাটি যেন একটু খসখসে টাইপের হয়ে গেছে এছাড়া চুড়িদারের রংটিও ও উঠে যাচ্ছে যখনই জলে দিচ্ছি তখনই চুড়িদারের রং যেন পুরোপুরি উঠে যাচ্ছে তাই আমি ওই চুড়িদারটি কিনে খুবই কষ্ট পেলাম যে দোকান থেকে আমি একটা চুড়িদার নিলাম সেই চুড়িদারটা দুদিন পরতে না পরতেই এরকম নষ্ট হয়ে গেল চুড়িদারের কাপড়টিও খুব একটি ভালো ছিল না তাই আমার খুবই দুঃখ হচ্ছে